হ্যালো কী রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে গেল কলেজে অ্যাডমিশান নিবি তো তুই কোন কলেজে নিবি বল সাধন চন্দ্র তা পাসে নিবি না অনার্সে নিবি হ্যাঁ আমিও ভাবছি এই অনার্সে নেব কিন্তু টানতে পারব তো দেখি এখন বাড়িতে বলি না আমি নিজের ইচ্ছাতেই নিই বল অনার্সই নেব তো তুই কোন সাবজেক্টে নিবি ও ওর সঙ্গে পাসেও সাবজেক্ট থাকবে তো ও দুটো সাবজেক্ট কী কী ও আমি তাহলে অনার্সে বাংলা নেব আর পাসে এডুকেশন রাখব আর সংস্কৃত রাখব তুই ও তা কবে যাবি ফর্ম তুলতে

কবে যাবি ফর্ম ফিল আপ করতে ও ঠিক আছে কলেজে গিয়ে দেখা হবে টিউশন নিবি না টিউশন নিবি না কোন টিউশন কোথায় টিউশন পড়বি হ্যাঁ টিউশনটা কোথায় নিবি ও ঠিক আছে আচ্ছা রাখি তোর সঙ্গে পরে কথা হবে হ্যাঁ রাখ